স্কুলে আমার প্রিয় বিষয় হল বাংলা কারণ আমার বাংলা খুব ভালো লাগে এবং আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা যেহেতু আমার পরীক্ষার সময় আমার খুব ভালোভাবেই বানিয়ে গুছিয়ে বাংলা লিখতে পারি বাংলা না পড়েও খুব ভালো সুন্দরভাবে লেখা যায় মুখস্ত করা যায় আর আমার খুব কঠিন কঠিন বিষয় হল বে ইতিহাস কারণ ইতিহাসের সাল রাজাদের নাম মনে রাখা খুবই খুবই সমস্যা হয় সবসময় এদিক ওদিক হয়ে যায় সাল রাজাদের নাম অতীতের অতীতের কথা আমার স্কুলে সবথেকে একটি খুশির দিনের কথা হল সেটি হল আমাদের সে শেষ আমাদের একটা প্রোগ্রাম ছিল তখন টিচার্স ডের সময় একটা প্রোগ্রামে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে অনেক নাচ গান অনেক আবৃত্তি করেছি মজা করেছি অনেক খাওয়া দাওয়া হয়েছিল ও অনেক আনন্দ করেছি ম্যাম স্যারদের সাথে তা তারা অনেক ভালো আমাদের অনেক ভালবাসেন এবং আমাদের স্কুল আমি খুব ভালোবাসি যেহেতু সেখানে আমাদের ছোটোর থেকে আমরা পড়ে আসছি ম্যাম স্যাররা আমাদের খুব ভালোবাসতেন এখনো ভালো বাসেন আশা করবো আজীবন ভালোবেসে থাকবেন যাবেন এবং মনে রাখবেন আমাদের